থালা বাসন ধোয়ার প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করতে গেলে আমাকে প্রথমেই বলতে হয় যে আমার বাড়িতে যখন সকলে খাওয়াদাওয়া করে এঁঠো থালা বা বাসন নোংরা বাসনগুলি রেখে দেয় তখন আমি সেই বাসনগুলোকে নিয়ে ঘাটে যাই এবং সেই থালা বা বাসনগুলিকে প্রথমে জলে ডুবিয়ে রাখি কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখার পর প্রথমে আমি বালি দিয়ে সেইগুলিকে হাতে করে ঘষে ঘষে ভালো করে মাজি তারপরে যখন বালি দিয়ে মাজা হয়ে যায় সেই থালা বা বাসনগুলিকে ভালোভাবে ধুয়ে তার উপরে সাবান বা বিভিন্ন ধরনের স্কচব্রাইট দিয়ে সেইগুলোকে ঘষে ভালোভাবে করে সুন্দর করে পরিষ্কার করে তুলি তারপরে এই তৈলাক্ত বাসনগুলি পরিষ্কার হয়ে গেলে সেইগুলিকে আমি পুনরায় বাড়িতে নিয়ে আসি দিয়ে ভালো কলের জল দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে দু দিক দিয়ে ধুয়ে সেটাকে আবার শুকিয়ে নিই পরে আবার সেইটি পুনরায় ব্যবহারের যোগ্য হয়ে ওঠে